বলছি আচ্ছা এটা কোথায় ব্যথা বলুন আচ্ছা কখন থেকে আপনি বুঝতে পারছেন আপনার ব্যথা করছে আচ্ছা সকালবেলায় আপনি কিছু খেয়েছিলেন এমনি খাবার কিছু খাননি আচ্ছা পেটের এক্স্যাক্টলি ব্যথা হচ্ছে একটু বলতে পারবেন আচ্ছা তো সকালবেলায় যে আপনি গ্যাসের ওষুধটা খেয়েছিলেন এই ওষুধটা খাওয়ার পর আপনি খাবার খেয়েছিলেন না আগেই খেয়েছিলেন পরে ওষুধ খেয়েছেন আচ্ছা আপনার ওই রাতের দিকে কোন খাবার গণ্ডগোল হয়েছিল আচ্ছা বেশি চিন্তা করবেন না আচ্ছা এখন ওয়েদার খারাপ বা গরম এত বেশি আপনার একটু রিচ খাবারটা অ্যাভোয়েড করবেন তাছাড়া আপনি ওষুধ খেয়েছেন এখন একটু জল ওআরএস এগুলো একটু খেতে পারেন আর আপনার কি কোন রিপোর্ট করাছিল আগে থেকে করা নেই ঠিক আছে আপনি এক কাজ করবেন আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট একটা নিয়ে নেবেন তার সঙ্গে আপনার যা অসুবিধা হচ্ছে মানে যেই জায়গায় অসুবিধা হচ্ছে সেই জায়গার একটা আল্ট্রা সোনোগ্রাফী রিপোর্ট করিয়ে নিলে ভালো হয় হ্যাঁ বেশি দেরি করবেন না কারণ ব্যথাটা কমছে না বলছেন আর আমি আমার চেম্বারে এলে একটা ওষুধ প্রেসক্রাইব করে দিতে পারতাম তাহলে আপনি সেটাকে নিতে পারতেন ঠিক আছে আপনি আসুন এবং দুপুরে নর্মাল খাবারদাবার খাবেন খুব সাধারণ খাবার দাবার খাবেন খুব একটা রিচ খাবার বা খুব একটা বেশি ভারি খাবার কিছু খাবেন না জল বেশি করে খান প্রয়োজনে একটু ওআরএস টোয়ারেস নেবেন আর একটু রেস্ট করুন খুব বেশি চাপ নেবেন না বিকেলে দেখা করুন তারপর ওষুধ নিন ঠিক আছে ধন্যবাদ